এখানে জেলেদের যে জাতিগুলো আছে সেগুলো হচ্ছে ধীবর জাতি আর জেলে এরাই কিন্তু মাছ ধরতে যায় এদের সাতে কিন্তু আমরা কোনো পার্থক্য করি না কারণ মানুষের রক্ত তো একই আমারও রক্ত লাল ওদের রক্তও লাল তাই আমি কোনো পার্থক্য করি না এদের সাতে আমি মিশি আমরা এদের সাতে সব অনুষ্ঠানেও যোগ দিই কারণ ওরা তো আমাদের মতোনই মানুষ ওদেরকে আর বিভেদ করে তো কিছু লাভ নেই বিভেদ করা মনেই দ্বন্দ্ব কারণ জাতিগত বিভেদ একদমই ভালো না জাতিগত বিভেদ যদি থাকে সেখানে কিন্তু মানুষ কক্ষনোই বড়ো হয় না এই জিনিসগুলো হয় ওরা যে মাছ ধরে আনে তবেই তো আমরা মাছ খেতে পাই যদি আমরা ওদেরকে খারাপ ভাবি ওদেরকে গায়ে না হাত দিই ওদের সাতে না সম্পর্ক রাখি তাহলে কিন্তু আমাদের মাছগুলোও খাওয়া উচিত নয় তাই আমরা কিন্তু ওরকম কিছু করি না ওদের যে উৎসব হয় গঙ্গা পুজো সেই উৎসবেও কিন্তু আমাদেরকে নেমন্তন্ন করে তখন আমরা কিন্তু যাই কারণ ওরা জলকে খুব ভালোবাসে তাই গঙ্গা পুজো করে ওই পুজোতে আমাদেরকে নিমতন্ন করলে আমরা খাওয়া দাওয়া পর্যন্ত ওদের বাড়িতে করি কারণ ওদের আমাদেরও যদি কিন্তু হয় ওদেরকে তখন আমরা ডাকি ওরাও আসে কখনো জাতিভেদ করি না ওই সব জাতি না থাকলে আমরা কিন্তু সুখের দি জন্য মাছ খেতে পারতাম না আমাদেরকে যে ভালো লাগে মাছ দিয়ে ভাত খেতে সেটা কিন্তু আমরা পারতাম না